আমি যখন বনভোজনে বা পিকনিকে যাই তখন অনেকজনের জন্য রান্না করেছিলাম অনেকবার ঘটনাটা তাহলে বলি রান্না আমার প্রথম থেকেই ভীষণ ভালো লাগার একটা জায়গা আমি রান্না করে খাওয়ার থেকে অন্যদের খাওয়াতে ভীষণ ভালোবাসি তো আমরা যখন একবার গেছিলাম বনভোজনে আমার যে স্বামী তার বন্ধুবান্ধব তাদের যে বউ তাদের ছেলেমেয়েরা তাদের সাথে একবার গেছিলাম আমরা যখন যাই তখন যিনি রাঁধুনি তিনি বললেন যে আপনারা চলুন আমি আসছি আমরা কিন্তু সেইখানে আমাদের যে জায়গা যাওয়ার ছিল সেখানে গিয়ে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর তেনাকে অনেকবার ফোন করার পর তিনি কিন্তু ফোন ধরেননি এবং পরে ফোন ধরে বলেন যে আমার একটু সমস্যা হয়ে গেছে আমি কিন্তু আসতে পারছি না সেই সময়ে কিন্তু আমাদের তিন চারজনকে একা হাতে অনেকগুলো মানুষের রান্না করতে হয়েছিল